হ্যাঁ অবশ্যই কারণ সব যেমন মানুষের যে প্রতিভা মানুষের কাছে থাকে কেউ হয়তো পড়াশোনার প্রতিভা থাকে কেউ হয়তো খেলাধুলার প্রতিভা থাকে তো সব প্রতিভাকে সমান করে দেখা উচিত তো এমন আমি চাইবো যে যারা খেলাধুলো নিয়ে নিজের ভবিষ্যৎটাকে উন্নতি করতে চায় তো তাদেরকে আরও অবশ্যই অর্থ ব্যয় করা দরকার কোনো বিভিন্ন মানুষ আছে বিভিন্ন ছেলেমেয়েরা আছে যারা খেলাধুলো করতে চায় নিয়ে আগাতে চায় কিন্তু সেখানে তাদের কোনো লাভ থাকে না হয়তো সরকার থেকে কোনো ফেসিলিটি থাকে না সেই জন্য হয়তো তারা সেই খেলাধুলাটা করতে পারেন না কিন্তু আমার আমার এটা বক্তব্য যে খেলাধুলো সরকার থেকে আরো ব্যয় করা দরকার আর আমি যদি অবশ্যই আমি যদি সুযোগ পেতাম তো অবশ্যই খেলাধুলাকে আরও উন আরও উন্নত করার চেষ্টা করতাম আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম বিভিন্ন ছেলেমেয়ের স্বপ্ন থাকে তারা খেলাধুলাকে নিয়ে এগিয়ে যাবে যেহেতু আমিও একটা খেলাধুলারই ছাত্রী তো আমি এটাই চাইবো যেন খেলাধুলোকে সব কাজের মতো সমান দেখা দরকার এবং সেটাকে নিয়ে আরও উন্নত করা দরকার এবং আরও ভাবা দরকার